আমি গিয়েছি এমন কয়েকটি জায়গা হলো গ্যাংটক শিলং উত্তরাখন্ড এর মধ্যে আমার সব থেকে ঘুরতে ভালো লেগেছিলো উত্তরাখন্ডে এখানে কেদারনাথের মন্দির এবং বদ্রিনাথের মন্দির তাছাড়াও ঋষিকেশের গঙ্গা হরিদ্দারের গঙ্গা এগুলো দেখেছিলাম কেদারনাথে আমরা সাড়ে তেইশ কিলোমিটার হেঁটে যাত্রা করেছিলাম

বদ্রিনাথে আমরা বাসে করে গিয়েছিলাম এবং আমরা গ্যাংটাকেও গিয়েছিলাম ঘুরতে সেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ ছাঙ্গু লেক সেখানে আমার বরফের মধ্যে পা ঢুকে গেছিলো তারপরে এছাড়াও শিলংয়ের যে সব থেকে পরিষ্কার নদী সেটাও দেখেছিলাম বাংলাদেশ বর্ডার সংলগ্ন এবং আমরা বেশ অংশ জায়গায় টুরিস্ট এজেন্টের সাথে ঘুরতে গেছিলাম গ্যাংটক এবং শিলং আর উত্তরাখন্ডের এই যে কেদারনাথ বদ্রিনাথ ঋষিকেশ হরিদ্দারের মনষা পাহাড় এগুলো আমরা নিজেরাই ঘুরতে গিয়েছিলাম কোনো এজেন্সির সাথে নয় নিজেরা নিজেদের মতোই ঘুরেছি স্বাধীনভাবে আর এখানকার উত্তর উত্তরাখান্ডের খাবারগুলো আমাদের খুব একটা ভালো লাগে নি এই কারণে যে ওখানকার খাবারগুলো বেশ অংশই ননভেজ কিন্তু আমরা যেহেতু আমিষ ভজি সেই জন্য আমাদের ভেজ ভেজ খাবার এতোটা পছন্দ হয় নি এজন্য খেতে খুবই অসুবিধা হয়েছিলো আমার সাথে করে মুড়ি ছাতু ছোলা এই সমস্ত নিয়ে গেছিলাম সেগুলো খেয়েই কয়েক দিন কাটিয়ে দিয়েছি